হ্যাঁ আমি সমাজ মাধ্যমে অনেক ছবি পোস্ট করে থাকি যেমন ফেসবুক ফেসবুকে আমি ছবি পোস্ট করি সব দিন ছবি পোস্ট করি যেখানেই যাই সেখানেই ছবি উঠি দিয়ে ছবি এডিট করি তারপর ছবি পোস্ট করি অনেকে অনেক কিছু লাইক করে কমেন্ট করে শেয়ার করে বলে বাহ কোথায় ছবিটা উঠেছিস রে দারুণ হয়েছে ছবিটা ছবিটা দারুণ হয়েছে অনেকে কমেন্টও করে অনেকে শেয়ারও করে আবার বন্ধু বান্ধবরা বলে যে ছবিটা কোথায় উঠেছে রে ছবিটা ভালো হয়েছে আবার আমাকে অনেকে উৎসাহ দেয় বলে বাহ ছবিটা দারুণ হয়েছে আর ম্যাসে এই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওইখানেও আমি রেগুলার ছবি পোস্ট করি সব দিনের যেখানেই যাই সেখানেই ছবি উঠি আমি মোটামুটি যেখানকে যাব সেখানের ছবি উঠবই দিয়ে ছবি এডিট করব তারপর ছবি পোস্ট করব না দিয়ে সবাই সেখান থেকেও শেয়ার করে আমাকে ফ্ল করে ফলো করেন দিয়ে ছবি পো দেখে কমেন্ট করে আমাকে বলে ছবিটা কোথায় উঠেছিস রে স্কুল গেলে স্কুলে বন্ধুরা বলবে বাহ ছবি যেখানেই যাবি সেখানেই ছবি তুল ছবি উঠবি তো বাহ তোর ফোনটা তো খুব ভালো তোর ফোনটা দিবি আমাকে একবার এই এইসব বলে আর ইউট্যু আমি একটা ইউটিউব খুলেছি সেইখানে সব দিন রেসিপি পোস্ট করি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি পোস্ট করে থাকি সবাই দেখে সবাই শেয়ার করে সবাই লাইক করে সবাই দেখে যে বাহ ভালো হতো সব প্রত্যেক দিন রান্নার রেসিপি পোস্ট করে থাকি সবাই দেখে সবাই খুব ভালো বলে যেখানেই বন্ধু বান্ধব সবাই আমাকে উৎসাহ দেয় বলে বাহ ভালো হয়েছে তো খুব